বাংলা ভাষায় প্রচলিত বহু প্রবাদ বাক্য রয়েছে যেমন কুকুরের লেজ সোজা হয় না যে ব্যক্তি সর্বদা ভুল করে চলে নিজেকে শোধরাতে পারে না আবার ফাঁকা কলসির আওয়াজ বেশি ব্যক্তির মধ্যে কোনো গুণ না থাকা সত্ত্বেও নিজের সত্যি বলে প্রমাণ করার জন্য সে নিজের বড়াই করে চলে আরো চোরের মায়ের বড়ো গলা এরকম বহু শব্দ বাংলা ভাষাতে রয়েছে যেগুলি প্রচলিত আমাদের সারা গ্রাম বাংলায় প্রচলিত হয়ে চলে